বই ছাড়াও আমি বিভিন্ন পত্র পত্রিকা সাপ্তাহিক পত্রিকা মাসিক পত্রিকা বাৎসরিক পত্রিকা ইত্যাদি পড়ে থাকি এছাড়াও মোবাইলে যেমন ফেসবুক অ্যাপে বা অন্যান্য গল্পের অ্যাপে বিভিন্ন ধরনের গল্প ও ফেসবুকে বিভিন্ন ব্লগ ও বিভিন্ন গল্প পড়ে থাকি